পশ্চিমবঙ্গ পরিদর্শন করার সময় পর্যটকরা কিনতে পারেন এমন কিছু জনপ্রিয় হস্তশিল্প মানে কি মানে সবচেয়ে বে যেটা আমার প্রথমেই আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে বাঁকুড়া যদি পরিদর্শন করতে আসেন তো পোড়ামাটির তৈরি জিনিসপত্র নিতে পারেন হাতি ঘোড়া থেকে শুরু করে টব বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস এই সব জিনিসগুলো কিন্তু বিভিন্ন আকর্ষণীয় আর তার সাথে আরো একটা জিনিস হয় মাটির এ পোড়ামাটি দিয়ে তৈরি বাঁকুড়ায় যো অলিতে গলিতে থাকে দেখতে পাবেন যেটা হচ্ছে মানে ফটো ফ্রেম টাইপের যেটা হয় এই রকমভাবে মূর্তি গড়ানো যেটা দেখতে কিন্তু ভয়ঙ্কর রকমের সুন্দর হয় আর এই পোট্রেট বানানো মূর্তি যেগুলো হয় বিবিন্ন রকমের ডেকোরেটিভ আইটেম থাকে ফুল থাকে ফ্লাওয়ার ভাস থাকে ফ্লাওয়ার ভাসের ওপরে ডিজাইন থাকে টব যে সমস্ত রয়েছে টবের উপর ডিজাইন করা থাকে এরকম অনেক কিছু রয়েছে আর এছাড়াও আরেকটা জিনিস যেটা যে এখনো প মানে ভারতে পশ্চিমবঙ্গে যে জিনিসগুলো আরো বেশি আকর্ষণীয় উঠছে সেটা হচ্ছে এই মাটির কিন্ত জুয়েলারি বিভিন্ন রকমের ক্লে দিয়ে মা মাটির মাটি দিয়ে বেশ রকমের এখন সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু আমাদের এই এখন বা পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু পর্যটকরা ট্রাই করতে পারেন যেটা কিন্তু অন্য জায়গায় গেলে কিন্তু পাবে না